ভারতীয় মিডিয়া থেকে আমরা ঘরে বসেই নানান দেশ বিদেশের নানান খবর জানতে পারি এছাড়া রাজনৈতিক খবর সম্পর্কে খেলাধুলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারি আমি মনে করি ভারতীয় মিডিয়া অনেকটাই আমাদেরকে উন্নতির পথে নিয়ে গেছে ভারতীয় মিডিয়াতে যেসব সংবাদপত্র দেখায় তা কিছু হলেও সঠিক আবার অনেক কিছু সঠিকও হয় না অনেক বিখ্যাত বিখ্যাত সংবাদপত্র আছে যেহেতু আমরা গ্রামের মানুষ সেহেতু আমরা সবকিছু সংবাদপত্র পাই না আমরা গ্রামে বসে থেকে শুধুমাত্র আনন্দবাজার গণশক্তি এবং বর্তমান এই তিনটি সংবাদপত্র পেয়ে থাকি এই সংবাদপত্রগুলি পড়ে আমরা নানান দেশ বিদেশের নানান খবর জানতে পারি খবর পড়ে দেখি এছাড়াও আমরা আমাদের বাড়িতে কেবিলের দ্বারা টিভিতে নানান নিউস চ্যানেল থেকে নানান খবর দেখে থাকি যেমন এবিপি আনন্দ ডিডি বাংলা আকাশবার্তা এইসব চ্যানেলগুলি থেকে আমরা ঘরে বসেই অনেক মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে পারি এবং এই সকল পরীক্ষাগুলি কবে কোথায় কোন দিন হবে কোথায় কোথায় কার জায়গা পরেছে সেই সম্মন্ধেও জানতে পারি এই পরীক্ষাগুলির ফলাফল সম্মন্ধেও আমরা সব কিছুই জানতে পারি এই পরীক্ষাতে কারা প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে আমরা দেখতে পাই অনেক খেলোয়াড়দেরকে আমরা বাড়িতে গিয়ে দেখা সম্ভব নয় তাই আমরা বাড়িতে বসে খবরের মাধ্যমে সেই খেলোয়াড়দের মুখ আমরা চিনতে পারি তাই আমরা এইসকল মিডিয়াকে ধন্যবাদ জানাই